হ্যাঁ রে বল কী করবি বল রাস্তার যা অবস্থা খারাপ এখন তো এগুলোই ঠিকই বলেছিস রে আমার মেয়েরও পরীক্ষা চলছে কিছুই পড়তে পারছে না ওরা কী করবি বল এতবার বলার পরেও তো আর কিছু হয়নি কিছু একটা ব্যবস্থা তো এবার নিতেই হবে সে তো হচ্ছেই অবশ্যই ব্যবস্থা করা তো দরকার তাছাড়া তো পড়াশোনা হবে না হ্যাঁ চল সেই পড়াশোনার ক্ষতি মানুষে ভালো করে ঘুমাতে পারছে না ইস কি কঠিন ব্যাপার রে হ্যাঁ সে চিঠি লিখতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদনপত্র হ্যাঁ জানিস না আবেদনপত্র লিখতে হয় হ্যাঁ তাহলে চল সবাই একদিন ঠিক আছে

ঠিক আছে অবশ্যই হ্যাঁ ঠিক আছে